হ্যাঁ দাদা বলছি দাদা আমার লোকেশানটা একটু ভুল হয়েছিলো তো আমি লোকেশানটা চেঞ্জ করেছি আমার ওই লোকেশানে এখন যেতে হবে না হ্যাঁ আপনি এইট বি বাসস্ট্যান্ডের কাছে চলে আসুন দাদা হ্যাঁ ওখানেই হ্যাঁ ওখানে এলেই হবে কারণ ওই লোকেশানে আমরা নেই আমরা এইট বি বাসস্ট্যান্ডের কাছে আছি যাদবপুর হ্যাঁ আপনি অবশ্যই বাসস্ট্যান্ডের কাছে আসবেন দাদা আমি হসপিটাল যাবো অ্যাপেলোতে

বাইপাস অ্যাপেলো হ্যাঁ আমার ভাড়া দেখাচ্ছে এখান থেকে তিনশো আশি টাকা দাদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন দাদা আমার পেসেন্ট আছে হ্যাঁ বেশি দেরি করলে হবে না দাদা ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসুন দাদা আমার কিন্তু খুব প্রবলেম হয়ে যাচ্ছে আমার এমারজেন্সি পেসেন্ট আছে আমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে যেতে চাইছি হ্যাঁ আমার ভিসিটিং ডেটও আছে ডক্টরের ভিসিটিং ডেটের টাইম অলরেডি কাছাকাছি চলে এসেছে হ্যাঁ আপনি অ্যাঁ হ্যাঁ ওখানে এসে তাহলে কল করবেন দাদা আমি তো দেখতেই পাবো আমি এখনে দাঁড়িয়ে আছি দাদা ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি তাড়াতাড়ি আসুন আপনি কত দূর আছেন হ্যাঁ লোকেশানে তো দেখাচ্ছে দু মিনিট হ্যাঁ সোজা রাস্তাতে চলে আসবেন হুম আপনি এইট বি বাসস্ট্যান্ডের ওখানে আসুন আমি দেখতে পাবো আমি এখানেই দাঁড়িয়ে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ক্যান্সেল করবেন না দাদা রাইডটা আমার এমারজেন্সি আছে কিন্তু আপনি আসছেন তো ঠিক আছে আমি আর অন্য কোথাও বুকিং করছি না তাহলে আসুন প্লিস হুম রাখলাম